বর্তমান পরিস্থিতিতে আমাদের এলাকার লোকের কাছে বা আরও বেশি বেশি লোকের কাছে বিজ্ঞাপন দেওয়ার বা পৌঁছানোর অনেক রকম উপায় রয়েছে যেমন বিভিন্ন মিডিয়া বা মাধ্যম যেমন বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন সাংবাদিকের সাহায্যে আমরা বিভিন্ন খবর আমাদের এই বর্তমান যুগে বিভিন্ন লোকের কাছে অনেক লোকের কাছে পৌঁছানোর আমরা অনেক রকম কৌশল ব্যবহার করি যেমন খবরটি আমরা বিজ্ঞাপন দিই সেটা কীভাবে সেটা হলো কোনো সাংবাদিকের মাধ্যমে প্রথমে আমরা কোনো সাংবাদিককে আমাদের সেই বিজ্ঞাপনের কথাটা বললাম আমরা কী জিনিস নিয়ে বিজ্ঞাপন দেবো সেই ব্যাপারটা জানালাম এবং জানিয়ে সাংবাদিকরা সেই বিজ্ঞাপনটা পেপারে ছাপিয়ে দেয় এইভাবেই বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন লোকজন পড়ে এই সব বিজ্ঞাপন সম্বন্ধে জানতে পারে আর এটাই হচ্ছে সব থেকে বড় মাধ্যম প্রতিটা লোকের ঘরে ঘরে প্রতিটা লোকের কাছে খবরাখবর পৌঁছানো বা আদানপ্রদান আর এটাই আমাদের এই বর্তমান যুগে বর্তমান পরিস্থিতিতে খুব বিশেষভাবে হয়েও এসেছে আর তাছাড়াও আমার জীবনে এমন একটি বড় বিজ্ঞাপন রয়েছে যেটা আমার কাছে খুব সৃজনশীল এবং প্রভাবশালীও বলতে পারেন কারণ সেই বিজ্ঞাপনটির জন্য আমার সৃজনশীলতাও খুব বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের শক্তিও খুব প্রভাবশালী হয়েছে এবং এর থেকে আমরা অনেক রুজি রোজগারও করতে পেরেছি যেমন আমি একটি বিজ্ঞাপন দিয়েছিলাম কী করে দরিদ্র মানুষের উন্নতি করা সম্ভব আমাদের এলাকার সেই উন্নতি সম্ভবগুলো দেখে আমাদের এলাকার মানুষজন যখন সেই বিজ্ঞাপনের কাগজটি পড়ে তখন তারা খুব উপকৃত হয় এবং তারা আমার নাম করে আর তারা বলে যে এরকম উন্নতির জন্য তারা আমাকে নাকি পুরস্কারে পুরস্কৃত করবে আর এই জিনিসটা দেখেই আমার খুব ভালো লেগেছিল কারণ এত সুন্দর উপহার আমি আগে কোনোদিন আমি পাইনি তাই আমার মনে হয় যে এই বিজ্ঞাপনটাই আমার কাছে সব থেকে বড় বিজ্ঞাপন ছিল